আমার পড়া বইয়ের মধ্যে শেষ বইটি হলো সত্যজিৎ রায়ের লেখা বাদশাহী আংটি এটি সপ্ত কান্ড বলে সত্যজিৎ রায়ের যে বইটি আছে তার মধ্যে একটি

এবং এই গল্পটি আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিলো বাদশাহী আংটি বলতে সম্রাট ঔরঙ্গজেবের আংটি কীভাবে লুকোনো ছিলো এবং কোথায় লুকোনো ছিলো ভুলভুলাইয়া আমরা উত্তর প্রদেশের ভুলভুলাইয়া বোলে একটি জায়গার এ আছে যেখানে বাদশায়ীরা তাদের বেগমদের সাথে সেখানে লুকোচুরি খেলতো সেই অংশে যেখানে অনেক ইংরেজ পর্যটক এসে ইংরেজ আমলে তারা সেখানে ওর ভেতরে প্রবেশ করে কিন্তু আর বেরোতে পারে নি তারা সেখানেই মৃত্যুবরণ করেছিলো এই রকম একটি অংশ আছে যা আমাকে খুব প্রভাবিত করেছিলো এবং সেখানেই যে আংটিটা লুকোনো ছিলো সেটা ফেলুদা সমগ্র ফেলুদা যে গল্পের ডিটেকটিভ সে সেইখানে থেকে আবিষ্কার করেছিলো এইটাকে আমার খুবই ভালো লেগেছিলো এবং খুবই আমাকে আকর্ষিত করেছিলো